গত সপ্তাহে আমি বিশাল মেগা মার্ট থেকে একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটির রঙ এবং কাপড় দেখে আমার খুব পছন্দ হয়েছিল সুতরাং কিনে নিয়েছিলাম কাপড়টি খুবই ভালো ছিল আরামদায়ক ছিল এবং তার যে কাজ হাতের মধ্যে সামনের যে কাজ তা খুবই সুন্দর ছিল খুব কুর্তির